আমার আশেপাশে পাঁচজনের নাম হল প্রথম সোহেল শেখ দ্বিতীয় নাজবুল লস্কর তৃতীয় হল রুজিনা সাঁপুই চতুর্থ হল সারফরাজ লস্কর পঞ্চম হল শোভা মোল্লা